হ্যাঁ বলো হ্যাঁ আমিও ভাবছিলাম তো পুরনো টিভিটা তো প্রায় খারাপ হয়ে আসছে তাই একটা নতুন নিয়ে নিলে তো ভালোই হতো হুম হুম হ্যাঁ ওখানে থাকলে তাহলে সবার মিলে একটা টাইম বসে সুন্দর দেখা যাবে হুম তাহলে কী কী নেবে ভাবছ কোন কোম্পানির আর কি নেবে দোকানে করতে হবে একটু সময় করে দুজনে গিয়ে দোকানে গিয়ে দেখে আসতে হবে কতগুলো আমরা দেখব কিছু দেখে আসবো দেখে এসে তারপর সবাই মিলে আলোচনা করে নেওয়া যাবে অনলাইনে আমাদেরকে এক কাজ করতে হবে নইলে আমাদেরকে দুটো জায়গায় দেখতে হবে বুঝলে আগে দোকানে গিয়ে দেখে আসবো কেমন কী দাম বলে কত ইঞ্চির কী কেমন সুবিধে হয় আর অনলাইনে দেখব যেটাতে মনে হবে বেশি সুবিধে সেটাই নেব হ্যাঁ তাহলে এক কাজ হুম হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই সবাই মিলে সবাই মিলে সন্ধ্যাবেলা বসব বসে আগে আমরা অনলাইনেই দেখব বুঝলে কেমন দাম বলে কী তারপর কত কী বাজেটটা সবাই মিলে আলোচনা করলাম দিয়ে ঠিক করে অনলাইনে আজকে সন্ধ্যাবেলা দেখি তারপর কালকে একবার সবাই মিলে সময় করে দোকানে গিয়ে দেখে আসবো যেটা সুবিধে মনে হবে সেটাই হচ্ছে আমরা নেব হ্যাঁ হ্যাঁ না না জানানোটা উচিত তো হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ তখন সে তাহলে আমরা হ্যাঁ যখন সন্ধ্যাবেলা বসব দেখতে তখন হচ্ছে একবারে সবাই একসঙ্গে হুম হ্যাঁ হ্যাঁ সবাই মিলে ফোন